আমাকে বাগান করতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে কিন্তু আমার বাড়ির পাশে একজন ব্যক্তি বাগান বানিয়েছিলো তাকে আমি পরামর্শ দিলাম বাগান করার আগে চারপাশ ঘিরে নিতে হবে এবং উপরে ছাওয়ার ব্যবস্থা করতে হবে যাতে খুব রোদ্দুর এবং খুব জল না পড়ে তাহলে গাছ নষ্ট হয়ে যাবে সে গাছ লাগালে ছাওয়া থাকলে গাছ সুন্দর থাকবে বেশি জল হলে গাছ নষ্ট হয়ে যাবে ওই জন্য বাগানের চারপাশে মাটি দিয়ে উঁচু করে বেঁধে দিতে হবে যাতে গাছের গোঁড়ায় বেশি না জল লাগে গাছ বাগান ঘিরে দিলে গাছের গোঁড়ায় জল ঢুকতে পারবে না সেই জন্য গাছ সুন্দর থাকবে উপরে ছাওয়া থাকলে গাছ নষ্ট হবে না রৌদ্রতে এবং ফুল ফল খুব সুন্দর হবে গাছ লাগালে তাতে জৈব সার এবং স গোবর পচা পাতা এবং শুকনো পাতা গাছের গোঁড়ায় মিশিয়ে দিতে হবে তাহলে গাছ উদ উদ্ভিদ কোনোভাবে বেড়ে উঠবে এবং গাছ খুব উভয় লাভ করবে গাছ সুন্দর হবে ফুল ফল খুব সুন্দর দেবে যেরকমভাবে গাছ লাগাবেন সেরকমই ফুল ফল হবে আর এবং গাছ লাগালে সব সময় বাড়ি সাপা করে রাখতে হবে যাতে না ঘাঁস জন্ম না নেয় এবং গাছের গোঁড়ায় কোনো লতাপাতা যেমন না ওঠে তাহলে গাছ নষ্ট হয়ে যাবে সেই জন্যে বা গাছের বাগানের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাকতে হবে বাগান দেখলে খুব সুন্দর যেন থাকে